হ্যাঁ বলছি আমি হচ্ছে কুকুরের মালিক বলছি হ্যাঁ নমস্কার বলছিলাম আমি কুকুরটা কখন নিয়ে যাব হুম হুম হুম আচ্ছা আমি সকালের দিকটা পারব না তারপরে দুপুরের পর থেকে পারব আচ্ছা হুম

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি যেটা বলছিলাম যে খাবারগুলো ওইখান থেকেই তো দেওয়া হয় না কি

আর কী ধরনের খাবার যেমন আচ্ছা হুম হুম

আচ্ছা আমি কালকে তাহলে ওই মোটামুটি তিনটে করে তাহলে যাব তিনটে সাড়ে তিনটে করে আচ্ছা ও ফর্ম ফিল আপ করার জন্য সকালে যেতে হবে না কি আচ্ছা ও সকালে কটার সময় যাব এগারোটা হুম আচ্ছা কতক্ষণ লাগবে ফর্ম ফিল আপ করতে আসলে আমার মানে একটু কাজ আছে আর কি ওই সকালের দিকটা তো ঠিক আছে তাহলে আমি চলে যাব ঠিক টাইম করে হুম

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হুম